পশ্চিম বাংলার শিল্পগুলির মদ্যে সব থেকে বেশি যেটা বিলুপ্তপ্রায় সেগুলো হচ্ছে তাঁত শিল্পের মধ্যে অনেক কিছু আছে তাঁত শিল্পের মধ্যে আপনার রেশম শিল্পটা আপনি এখন আর পাওয়াই যায় না বর্ধমানে বা পশ্চিম বাংলায় রেশম বর্দ পশ্চিম বাংলার সব থেকে বেশি উন্নতমানের রেশম পাওয়া যেতো সেটা বন্ধ হয়ে গেছে সেটা সংরক্ষণ করা যেতে পারে বা নতুন করে চালু করা যেতে পারে তাঁতের বিভিন্ন দিক আছে যেগুলো এখন তাঁতের শাড়ি যদি আমরা ব বিশেষ করে পশ্চিম বাংলার মানুষেরা তাঁত বেশি পচন্দ করি কিন্তু তাঁত অনেকে আছে সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেই তাঁত শাড়ি কেনা বা তাঁতের জিনিসপত্র কেনার জন্য তো সেইগুলো যদি রিসেনেবেল হয়ে যায় বা মানে সস্তায় পাওয়া যায় সেটা একটা করা যেতে পারে তার ফলে মানুষের চাহিদা বাড়বে চাহিদা বাড়লে যোগান বাড়াতে হবে যোগান বাড়ালে বিকাশও বাড়তে সাহায্য করবে এটা ভারতের শিল্পর ক্ষেত্রে এটা একটা খুবই প্রয়োজনীয় দিক